যেহেতু আমি শহরে থাকি তো শহরে তো তেমন পশু টশু কিছু দেখাই যায় না আমি শহরে পড়াশুনোর জন্যে থাকি তো মাঝে মাঝে ছুটিতে যখন বাড়িতে যাই আমাদের বাড়িটা পুরোপুরি গ্রামে সেখানে দেখি কৃষকেরা তাদের পশুদেরকে সুস্থভাবে লালন পালন করছে এবং তারা নিশ্চিত করতে পারেন যে তাদের পশু সুস্থ এবং হচ্ছে মানুষকে প্রভাবিত করতে পারে যখন পশুর অসুখ হয় তারা বুঝতে পারে কারণ তারা যখন মাঠে লাঙল দেয় তখন হচ্ছে গরু যদি অসুস্থ হয়ে যায় তো গরু তখন দুর্বল হয়ে পড়বে আর সে দুর্বল হয়ে পড়লে তখন তারা টিকা থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা অনে হচ্ছে আরও অনেক কিছুই করে তো এগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল যে তারা তাদের পশুদেরকে অনেক যত্ন করে আর এম এমন এমন রোগ আছে যেটা পশুদেরকে খুবই খারাপভাবে প্রভাবিত করে যেমন পশুদের জ্বর হলে তাদের পেটে ব্যথা করলে সেগুলো সেগুলোতে তারা খুবই কষ্ট পায় এবং সেই রোগগুলো তাদেরকে খুব খারাপভাবেই প্রভাবিত করে মানুষের মধ্যেও সেই রোগ আছে এবং সে রোগগুলো মানুষের মধ্যেও হতে পারে পশুদের থেকে কিন্তু পশুদের তো কষ্ট হলে তারা আর মানুষের মতন প্রকাশ করতে পারে না